আমি একটা আমার বন্ধুর কাছ থেকে হেডফোন দেখলাম একই কোম্পানি কিন্তু ওনার সাউণ্ড কোয়ালিটি এত সুন্দর কথা বলার ক্যাপাসিটি এত ভালো কিন্তু আমি একই কোম্পানির একই ব্র্যাণ্ডের জিনিস কিনলাম ওনার চার্জটাও ভালো টিকতেসে আমার বন্ধুরটা কিন্তু আমাদের চার্জও টেকে না কথাও ভালো শোনা যাচ্ছে না তো একই কোম্পানির হলে দুটা কীভাবে আলাদা হয় না আমারটা এত খারাপ কি করে আসলো সেটা আমি কি বলবো একটু আমাকে বলে দিলে ভালো হয় আমার কোয়ালিটি কেন খারাপ আসলো আমার হেডফোনটাই কেন বা খারাপ হবে একই কোম্পানি সেটাই আমার জানার আর বন্ধুর কোয়ালিটিটা হয়তো ফার্স্ট ব্র্যাণ্ডে বেরিয়েছে হয়তো বা দ্বিতীয় ব্র্যাণ্ডে বেরিয়েছে কিন্তু একই কোম্পানি কোম্পানি তো সমানভাবে কাজ করে থাকে না দুটো আলদা করে কেন আসবে আমারটা কেন খারাপ ভাবে আসলো